এখন মানুষের কাছে সবথেকে বড় ফ্যাশন হলো বাইক

এবং আমি সর্বদা বাইক চালানোর সময় ট্রাফিক আইন মেনেই চলি এবং মাথায় হেলমেট দিয়ে চলি আমি সর্বদা গাড়ির গতি শক্তি উদ্যম মেনটেন করেই চলি নাহলে যে কোনও সময় অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি বাইকের গতি সবসময় নিয়ন্ত্রণে রাখাটাই ভালো